বর্তমানে পশ্চিমবাংলায় নারীদের সম্মান দেওয়া হচ্ছে হান্ড্রেডের ভিতরে নাইনটি নাইন পারসেন্ট এখন সরকার মমতা ব্যানার্জী মা মাটি মানুষের সরকার তিনি মহিলাদের উপর প্রত্যেকটি বিষয়ের উপর নজরদারি করেছে এখন প্রত্যেকটি মা ভাই বোনদের মায়েদের যাদের পঁচিশ বছর করে বয়স হয়ে গেছে সেই সব মায়েদেরকে লক্ষ্মী ভান্ডারের ব্যবস্থা করে দিয়েছে

যাদের কাস্ট সার্টিফিকেট আছে সি সিডিল কাস্ট তাদেরকে বারোশই পঁয়তাল্লিশ টাকা করে ময়েদের জন্যে ব্যবস্থা করেছে আমাদের মা মাটি বানাচ্ছে সরকার নারীদের জন্যে এখন প্রত্যেকটা বাড়ির মায়েদের এখন গুরুপের গ্রুপের ব্যবস্থা করেছে আটজন দশজন করে গ্রুপ যেসব গ্রুপের মাধ্যমে আপনি যদি পঁচিশ টাকা করে জমা দেন সরকার থেকে আর পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা করে গ্রুপে জমা পড়ছে এটা আমাদের মা মাটি মানুষের সরকার এটা কিন্তু করে দিয়েছে আর এখন বর্তমান অবস্থায় গ্রুপ থেকে আমাদের বাথরুমের ব্যবস্থা করা হচ্ছে সবার কাগজপত্র নেওয়া চলছে একের পর এক সবাইকে বাথরুম পাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছে আর নারীদের শিক্ষিতর হার এখন বর্তমান অবস্থায় প্রায় নাইনটি নাইন পার্সেন্টের উপরে এখন যদি কোনো একটা বাড়ির যদি মহিলা বা কোনো মেয়ে যদি মাধ্যমিক পাশ করে তার জন্যে রূপশ্রী ব্যবস্থা করা হয়েছে যে রূপশ্রী ব্যবস্থাটা এখন পঁচিশ হাজার টাকা করে পাচ্ছে যাতে আর বিয়ের পরে করা হয়েছে কন্যাশ্রী তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা একটা ফ্যামিলিতে ফেলে একটা মানুষের একটা গরীব গরীব গরীব বাড়ির মানুষদের বা বাবা মায়ের খুব উপকৃত হচ্ছে এখন নারীদের প্রতি খুবই সন্মান সন্মানের জায়গায় পৌঁছে গেছে মানুষের এখন নারীদের যে নারীদের এখন শিক্ষার ব্যবস্থার জন্যে এখন স্কুলে বা মিড ডে মিলের ব্যবস্থা সব জায়গায় নারীদেরকে নেওয়া হচ্ছে মহিলাদেরকে মিড মিলের ওখানে প্রত্যেকটা বাচ্চারা যারা পড়াশুনো কতেে যায় তাদের ওখানে দেওয়া হচ্ছে আপনার খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে পড়াশুনোর ব্যবস্থা করা হচ্ছে সেখানে প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু নেওয়া হয়েছে প্রত্যেকটা নারীদের সেখানে সুব্যবস্থা করা হয়েছে কাজের সাহায্য করা হয়েছে সেখানে কাজ দেওয়া হয়েছে আর প্রত্যেকটা গ্রুপের গ্রুপ থেকে আপনার যদি ফ্যামিলির যদি কোনো অসুবিধা হয় যদি পয়সার দরকার পড়ে সেখান থেকে আপনি পয়সা নিতেও পাচ্ছেন সেখানে পঞ্চাশ হাজার টাকা নিলেও আপনি মাসে মাসে যে কৃষিরা বই আস্তে আস্তে শোধ করেও দেওয়ার সুবিধা করে দিয়েছে উপরন্তু মায়েদের জন্যে আজকের সমাজে খুবই অন্যতম এখন ছেলেদের থেকে মেয়েরা এখন সব সময় জন্য এগিয়ে এখন শিক্ষা ব্যবস্থ্তা বলুন আর এখন ডাক্তারি ব্যবস্থা বলুন সব জায়গায় নারীদের কিন্তু এখন সন্মান সবার উপরে সমাজে এখন নারীদের খুবই উপরে বা উৎস আকাঙ্খিত জায়গায় রাখা হয়েছে এখন সমাজ সমাজ ব্যবস্থা এখন খুবই উন্নত আজকের সমাজে নারীদের যেখানে ব্যবস্থাটা করা হয়েছে উ সবারই শীর্ষ স্থানে বলা চলে আর বিশেষ করে মায়েদের জন্যে করা হয়েছে সেলফ হেল্প গ্রুপ যে গ্রুপের জন্যে আপনার গ্রুপটা সব মায়েদের সেলফ হেল্প গ্রুপে যারা নতুন করেছে তাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটা আছে মায়েদেরকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছে সরকার থেকে